হ্যালো নমস্কার ম্যাডাম হ্যাঁ আমার হচ্ছে মেয়ে তো আপনার কাছে নাচ শেখে এবং গান শেখে হ্যাঁ তো বলছি এই তো সামনের যে ফাংশনটা ছিল তো সেখানে তো ও হচ্ছে পার্টিসিপেট করেছিল তো হচ্ছে ওর পারফরমেন্স কীরকম দেখলেন হ্যাঁ হ্যাঁ বাড়িতে প্র্যাকটিস করে ও আচ্ছা তো কী বুঝছেন মানে ও পারবে তো

আচ্ছা তো আমার তো ইচ্ছা আছে মানে এই এইগুলো নিয়েই কিছু একটা করার তাহলে হবে তো সেইগুলো আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম ঠিক আছে তাহলে রাখছি পরে কথা হবে